আমি নিশ্চিন্তা থেকে গুপ্তমনি যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছিলাম তো ওই ক্যাবের ড্রাইভার দাদা কীভাবে গাড়ি চালান এবং মানুষের সাথে কি রকম ব্যবহার করে আমি সেটা জানতে চাই এবং ড্রাইভারের রেট কত